যে পোলট্রি আমরা চাষ করি আমাদের ঘরেতে তো সেই পোলট্রির যদি না আমরা যত্ন নিই তো সে পোলট্রি ভালোভাবে বাড়বে বা ভালোভাবে ওজন হবে কি তো আমরা যে যত্নটা করি তো যত্ন বলতে গেলে কী এই যে আমরা যে পোলট্রিটা চাষ করি যে পোলট্রিটা আমাদের ব্যবসা তো সেই পোলট্রি যখন আমাদের কোম্পানি থেকে পোলট্রিটা দিয়ে যায় বাচ্চা তিন দিনের বাচ্চা তো আমরা সেটা এক মাস সেটা আমাদের হয়তো দু কে জি বা দেড় কে জি বা আড়াই কে জি তো মিনিমাম দু কে জি তো করতেই হবে আমাদের যত্ন করে পোলট্রিটা তো তিন দিনের বাচ্চা আমাদের এক মাসের মধ্যে আমাদের দু কে জি বা দেড় কে জি আমাদের করতে হবে তো আমরা যখন পোলট্রিটা আনি তো যখন পোলট্রির খাদ্য হচ্ছে ম্যাশ তো আমাদের ম্যাশ আর পানি ম্যাশ দেওয়া হয় পানি দেওয়া হয় টাইমে টাইমে তো আমাদের যে টাইমে টাইমে ওষুধ আছে পোলট্রির সেগুলো আমরা খাইয়ে দিই পোলট্রির তো যখন পোলট্রি অসুখ হয় এক এক হচ্ছে শীতকাল বা শীতকাল বা ঠান্ডা কাল আর এক গরমকাল এই দুটো কাল আমাদের পোলট্রির অসুবিধা এক বর গরমের কাল হচ্ছে পোলট্রিরা হাঁপিয়ে যায় খুব প্রচুর গরম পড়লে তো সেই সময় আমাদের সিলিং পাখা হোক আর টেবিল পাখা হোক আমাদের ব্যবহার করতে হয়

যখন খুব শীত পড়ে বা ঠান্ডা পড়ে তখন আমাদের যে লাইট আছে গরম লাল লাইট তো আমাদের সেই লাইট মাত ব্যবহার করতে হয় তো যখন ঝত যা যেন না আমাদের পোলট্রির খুব ঠান্ডা লেগে হাঁচি কাশি বা সর্দি হয়ে পোলট্রিটা না অসুস্থ হয়ে পড়ে বা না মরে যায় তার জমাত তার জন্য আমাদের বাল্ব হলুদ বা লাল বাল্ব আনতে হবে তার গরমে কিছুটা পোলট্রির হ্যাঁ রোগ থেকে দূরে থাকবে তো স এইভাবে আমরা পোলট্রির যত্ন নিই আর পোলট্রির খাবার খাদ্য নিয়মিত খাবার খাওয়াতে হয় তো তার জন্য